বাংলা ভাষা তার ইতিহাস জুড়ে অন্যান্য ভাষা ও সংস্কৃতির দ্বারা প্রভাবিত হয়েছে তার মধ্যে বাংলা ভাষা আমাদের খুব অন্যতম ভাষা ভারতের মাতৃভাষা হল বাংলা এবং তা এছাড়াও সংস্কৃতির মধ্যে রয়েছে লোকনৃত্য গান নাটক ইত্যাদি ভাষা হচ্ছে বাংলা বাংলা ভাষা ইন্দো ইউরোপীয় আর্য ভাষা থেকে জন্মগ্রহণ করে ইন্দো ইউরোপীয় আর্য ভাষা থেকে জন্মগ্রহণ করে দক্ষিণ এশিয়া দক্ষিণ এশিয়ার প্রধাণ বাংলা ভাষার প্রধাণ কথ্য লেখ ভাষা বাংলা ভাষা ভারতের বিভিন্ন অঞ্চলে রয়েছে যেমন মাতৃভাষা সংখ্যায় বাংলা ইন্দো ইউরোপীয় ভাষা পরিবারে পঞ্চম স্থান অধিকার করেছে মোট ব্যবহার্যের সংখ্যা অনুসারে বাংলা বিশ্বের ষষ্ঠ বৃহত্তম ভাষা আমাদের ভারতের মাতৃভাষা হল বাংলা বাংলা সার্বভৌম সার্বভৌম ভাষাতাত্ত্বিক জাতি রাষ্ট্র বাংলাদেশের একমাত্র রাষ্ট্রভাষা তথা সরকারি ভাষা বাংলা এছাড়া বাংলা ভাষা তার ইতিহাস জুড়ে অন্যান্য সংস্কৃতিরও প্রভাব লক্ষ্য করা যায় ভারতের পশ্চিমবঙ্গ ত্রিপুরা আসাম ইত্যাদি অঞ্চলে সরকারি ভাষা বাংলা বঙ্গোপসাগরে অবস্থিত আন্দামানের দ্বীপপুঞ্জ প্রধান কথ্য ভাষা হচ্ছে বাংলা এছাড়া ভারতের ঝাড়খন্ড বিহার মেঘালয় উড়িষ্যার রাজ্যগুলিতে উল্লেখযোগ্য পরিমাণে বাংলা ভাষার ব্যবহার লক্ষ্য করা যায় ভারত দু হাজার এগারো সালে জনগণনা অনুসারে ভারতের মোট জনসংখ্যা প্লাস আশি পারসেন্ট মানুষ বাংলা ভাষায় কথা বলে এবং হিন্দির পরে ভারতের সর্বাধিক প্রচলিত ভাষা এবং সবচেয়ে উন্নত ভাষা হচ্ছে বাংলা এছাড়া মধ্য মধ্য যুগে মধ্য যুগে ভারতে বাংলা ভাষার চল খুব লক্ষ্য করা যায় সারা বিশ্ব মিলিয়ে দৈনন্দিন জীবনে বাংলা ব্যবহার সঙ্গীত লক্ষ্য করা যায় বা এছাড়া ভারতে জাতীয় সঙ্গীত বাংলা ভাষায় রচিত বাংলা ভাষায় রচিত এবং দেখা যায় বাংলা ভাষায় রচিত